শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার মহিলাদের অনেক ক্ষেত্রেই মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এবং অসুবিধা রয়েছে তেমনি আবার অনেক ক্ষেত্রেও অনেক সুযোগও রয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে ছেলে এবং মেয়েদেরকে কোনও ভেদাভেদ করা হয় না এবং পূর্ব মেদিনীপুর এ ছেলে এবং মেয়েরা উভয়েই এ রাজ্যের মধ্যে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রথম স্থান অধিকার করে কর্মসংস্থানের ক্ষেত্রেও দিকে দেখতে গেলেও কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষেরা বা পূর্ব মেদিনীপুরের মেয়েরা কোনও অংশে পিছিয়ে নেই ছেলেদের সাথে সাথে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও কিন্তু কর্মসংস্থানেতে এগিয়ে রয়েছে কিন্তু সামাজিক অবস্থানের দিকে দেখতে গেলে কিছু কিছু ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের মেয়েদের বা মেয়েদেরকে কিছু ক্ষেত্রে তাদেরকে অনেকরকম অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন মেয়েদেরকে রাত্রেবেলা বাইরেতে বেরোতে দেওয়া হয় না এছাড়াও মেয়েদের খুব কম বয়সের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হয় অনেককেই শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ বা তাদের লক্ষ্য পূরণ করতে বাধা দেওয়া হয়ে থাকে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অনেক যৌন নির্যাতনেরও ঘটনা রয়েছে যেগুলো পূর্ব মেদিনীপুর জেলার মেয়েদেরকে বা মহিলাদেরকে মানে তার সম্মুখীন হতে হয়